আমরা তো কৃষি পরিবার আমাদের গরু ছাগল নিয়েই বাঁচতে হয় আমরা গরু ছাগল নিয়েই থাকি তবে যখন ওদের শরীর খারাপ হয় শরীর খারাপ হয় তখন আমরা বুঝতে পারি যেমন ওদের চোখ মুখ থেকে নাক থেকে পানি ঝরে আবার ওরা যেমন আমা আমরা মানুষ আমাদের জ্বর সর্দি হলে আমরা যেমন ঝিমি ঝিমিয়ে থাকি ওরকমই ওরাও পশুরাও আমরা তো মানুষ আমরা বলতে পারি ওরা তো বলতে ওরা অবলা জন্তুর পশুরা বলতে পারে না তো সেই যে জন্য ঝি যেমন মানুষরা ঝিমিয়ে থাকে পশুদের ওরম শরীল খারাপ হলে ওরাও ঝিমিয়ে থাকে তারজন্য আমরা বুঝতে পারি যে শরীর খারাপ হয়েছে নাক মুখ নাক থেকে জ জল আসে পা মুখ থেকে জল আসে তারজন্য বুঝতে পারি যে যেমন ডাক্তারখানায় নিয়ে যেতে হবে যে সর্দি হয়েছে এবারে ওই সু জো জ্বর আসলে গা গরম থাকে আবার কি কি গরুর সরকারের মাধ্যম থেকে গরুর জন্য ডাক্তার আসে যেমন আমাদের পাশে যেমন আমরা নিয়ে যাই গিয়ে টিকা দে নিয়ে আসি সা ছাগল গোরু বিড়াল সবারই টিকা দে নিয়ে আসি তা যখন টিকা দেওয়া হয় তার আগে অটো থেকে টো অটোয় হোক টোটোয় হোক নিয়ে হেঁকে যায় যে গোরু পশুদের টিকা দেওয়া হচ্ছে আমরা তার জন্য নিয়ে যায় গে টিকা দিয়ে আনি আবার যেমন পশুদের রোগ হয় গলা ফোলা আবার কি জ্বর ওই চোখ নাক থেকে মুখ থেকে পানি ঝরা